আমাদের এখানে প্রাথমিক পেশা হলো তাঁত শিল্প এখানে পর্যটকরা আসে এবং তারা জানতে চায় যে এখানে কীভাবে এইগুলো তৈরি করা হয় যেমন তাঁতের শাড়ি তাঁতের উপরে তাঁতের বিভিন্ন রকম পিসের পাঞ্জাবি তাঁতের ধুতি তাঁতের উপরেই সব কিছু বানানো হয় তো বিভিন্ন জায়গা থেকেও লোক আসে এই শিল্পগুলো তারা দেখে খুবই উৎসাহিত হয় এবং এখানে কৃষিকাজও ভালো হয় এখানে কৃষকরা খুব ভালো কৃষিকাজ করে এখানে জলবায়ু খুব ভালো আবহাওয়াও খুব ভালো তো ফলে কৃষিকাজ খুব ভালো হয় এবং কৃষিকাজ তাঁতের কাজ নিয়ে এই জায়গার খুব ভালো নাম আছে